বাঁকুড়া জেলার মহিলারা তারা শিক্ষা এবং কর্মস্থানের সঙ্গে যুক্ত বাঁকুড়া জেলার বিভিন্ন মহিলারা বিভিন্ন কাজে এবং পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো এবং তারা বিভিন্ন ধরনের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ডিপ্লোমা বা বিভিন্ন ধরনের কাজ তারা পেয়ে থাকে এবং তাদের এখানে যে পড়াশোনা যে কর্ম ব্যবস্থা সেখানে খুবই ভালো এবং সেই মহিলারা পড়াশুনো করে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত হয় এবং তারা তাদের পায়ে দাঁড়ায় এবং তারা তাদের যে বিভিন্ন ধরনের কাজ বা সুযোগ সুবিধাগুলো পায় সেগুলো তারা হাতছাড়া করে না তারা সে কাজের সঙ্গে যুক্ত হয় এবং তারা সেই কাজের সঙ্গে যুক্ত হয়ে তারা তাদের নিজেদের পায়ে দাঁড়ায় এবং নিজেদের দক্ষতা তৈরি করে নেয় এবং বিবাহিত মহিলারও তারাও সেই কাজে যুক্ত হয় এবং যুক্ত হয়ে নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত করে এবং নিজের জায়গায় প্রতিষ্ঠিত করে সেসব কাজের সঙ্গে তারা উদ্দীপিত হয় এবং উদ্দীপিত হয়ে সেসব কাজে সংযুক্ত হয়ে তারা তাদের নিজেদের দক্ষতায় এবং সফলতায় কাজটা করে